হ্যালো হ্যাঁ বলুন কী চাই আপনার হুম এখানে এখানে আছে যেমন আপেল বেদানা আঙুর কলা শুকনো নানারকম ফল আছে আখরোট বাদাম আপেল দুরকমের আছে গ্রীন আপেল আছে আর এমনি আপেল আছে এমনি আপেল টাকা কিলো আর গ্রীন আপেল হচ্ছে দুশো টাকা কিলো আপনি কোনটা নেবেন কী বলছেন মার্কেটে এবার হিমাচল প্রদেশের আপেল আছে অরিজিনাল কাশ্মীরের আপেল আছে লাল আপেলটা কাশ্মীরের আছে আর গ্রীন আপেলটা হিমাচল প্রদেশের আপেল আছে হিমাচলের অরিজিনাল আপেলের দাম একদম সস্তা আছে তিনশো টাকা অরিজিনাল দাম হচ্ছে তিনশো ষাট টাকা এই মুহূর্তে ষাট টাকা ফ্রিতে তিনশো টাকায় বিক্রি হচ্ছে খেয়ে দেখতে পারেন ভালো হবে খুব ভালো হবে খুব ভালো খেয়ে খেয়ে দে একটা নিন নিয়ে খেয়ে দেখুন একটু তারপর বুঝতে পারবেন কত ফার্স্ট ক্লাস আপেল আছে এটা খেজুরও নিতে পারেন আপনি খুব ভালো খেজুর আছে দুবাইয়ের খেজুর আছে ইমপোর্টেড খুব ভালো খেজুর কিচ্ছু দাম কমানো যাবে না